একটি পাখি আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি অনেক দূরে একটি গাছের ডালেতে বসে আছে তো সে পাখিটিকে আমি দেখার চেষ্টা করছি সেই পাখিটি আমার অপরিচিত সে পাখিটিকে আমি কখনও দেখিনি কিংবা সে পাখিটি আমার থেকে অনেকটা দূরে একটা গাছের ডালে বসে আছে অনেকটা দূরে অনেকটা দূরে গাছের ডালে বসে আছে তো সে পাখিটিকে আমি দেখার চেষ্টা করছি তো সে পাখিটিকে দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তারপরে আমি ভাবলাম পাখিটিকে দেখার জন্য আমাকে সরঞ্জাম দূরবীন এবং স্পোর্টিং কোপ কিংবা ক্যামেরা দ্বারা আমি পাখিটিকে জুম করে দেখতে চাই পাখিটিকে আমি দেখতে চাই জুম করে যে পাখিটি গাছের ডালে কীভাবে বসে আছে